খুচরো বাজার বলতে আমি মনে করি যেখানে অল্প জিনিস কেনা যায় এবং দাম কমে পাওয়া যায় এবং পাইকারি বাজারে বেশি বেশি জিনিস একসাথে কিনতে হয় এবং রেট কম থাকলেও বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এবং ব্যবসায়ী মানুষ যারা যারা কোনো বিক্রি করার জন্য বাজার করে তারা পাইকারি বাজার থেকে জিনিস কেনে সাম্প্রতিক বছর বলতে মুদি ও সবজির দাম যথেষ্ট হারে পরিবর্তিত হয়েছে এবং সেটা বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েছে আমি অনলাইন শপিং সম্পর্কে যেটা মনে করি সেটা হচ্ছে অনলাইন শপিং বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু এর ভালো দিকগুলো হলো এটা ঘরে বসে জিনিসটা আমার নিতে পারি তার জন্য বাজারে যেতে হয় না ধরো ওয়েদার খারাপ থাকলো এই সময় আমরা ঘরে বসে জিনিসটা পেতে পারি বা যোগাযোগের কোনো সমস্যা আছে তখন আমরা অনলাইন থেকে জিনিসটা সহজে পেতে পারি কিন্তু এর খারাপ দিকগুলো হলো আমরা জিনিসটা কতটা ভালো তা চোখের সামনে দেখে বুঝতে পারি না আমাদের ফটো দেখে বা অন্য কোনো সোর্স থেকে সেটা জেনে সেই জিনিসটা আমরা নিত আমাদের নিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যিনি ডেলিভারি হওয়ার পরে আমরা বুঝতে পারছি জিনিসটা অতটা ভালো না সে ক্ষেত্রে আবার রিটার্ন করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং দেরি হয়ে যায় সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়